আমি ফুল নেবো একটু সেই কারণে একটু আপনার সঙ্গে আমি কথা বলতে চাই আপনি একটু কথা বলুন বলবেন কি আজকে তো হ্যাঁ হ্যাঁ আজকে তো আজকে তো জন্ম অষ্টমীর পুজো আজকে তো জন্ম অষ্টমী পুজো তো আমি আজগের পর আমার সময় হচ্ছে না আমি আগামীকাল খুব সকালেই পুজোটা করতে চাইছি সেই কারণে আজকের আমি আপনার কাছে একটু অর্ডার দিয়ে রাখছি যে আমার কি কি ফুল লাগবে আর কাল সকালে খুব খুব সকালে গিয়ে আমি আপনার কাছ থেকে ফুলগুলো নিয়ে চলে আসবো তাহলে আমি আপনার কাছে হচ্ছে কি যে ফুলগুলো তাহলে আপনি আমাকে একটা কাজ করুন রজনীগন্ধার মালা নিতে চাইছি আমি মোটা দেখে নেবো একটা যেটার মধ্যে গোলাপ থাকবে বা এই ধরনের সাজানোর মানে সুন্দর মালা মালা আর কি সেটা কি রকম দাম আপনি একটু

ঠিক আছে তাহলে আপনি ওই মালা একটা রাখবেন আর যেটা ছোটো মালা আর কি গাঁদাফুল দিয়ে রজনীগন্ধা দিয়ে গাঁথা হয় যে মালা ওই মালা আপনি পাঁচটা রাখবেন ঠিক আছে ঠিক আছে আর কুচো ফুল আপনি যেটা রাখবেন কুচো ফুল একটা যেটা আপনি রাখবেন গাঁদা ফুল থাকবে পুজোর যে সমস্ত ফুলগুলো থাকে আর তুলসীপাতা দূর্বা থাকবে বেলপাতা থাকবে আমের পল্লব থাকবে আমের পল্লব দুটো দিয়ে দেবেন ঠিক আছে আর আর আলাদা করে আর আলাদা করে তুলসীর বান্ডিল যেটা আপনাদের থাকে আর কি মোটা একটু বেশি তুলসীপাতা আলাদা করে কিন্তু আমার লাগবে ঠিক আছে আমি তাহলে কালকের খুব সকালে গিয়েই আমি তাহলে নিয়ে চলে আসবো আমি তাহলে টাকা নিয়ে চলে যাবো রাখছি তাহলে ঠিক আছে